হ্যাঁ বল

আমিও আমি তো ভাবলাম অন্য কলেজে নেবো যে ইসে ও তুই না না ওইখানেই নেবো কিন্তু তুই তুই তো বাংলা অনার্সটা করবি নাকি আমিও এইখানেই নেবো হ্যাঁ বাংলা অনার্সই নেবো

হ্যাঁ হ্যাঁ ওই তো ছোট থেকে একসাথে ছিলাম নার্সারির থিকে পড়াশোনা একসাথেই করছি তাহলে আর কলেজটা কেন বাদ দেবো একসাথেই করি

হ্যাঁ বা বাড়ি থেকেও সামনে হবে তোর বাড়ির থেকেও সামনে হবে আমার ওই বাড়ির থেকেও কলেজের ও সামনেই হবে বেশি দূর তো না আর টিউশান কোথায় পড়ছিস হ্যাঁ আর টিউশান ঠিক আছে তাহলে সপ্তাহে কয়দিন হবে

তুই কবে যাবি অ্যাডমিশান নিতে কলেজে ও আচ্ছা তাহলে আমাকে জানাস ফোন করে

হ্যাঁ আগে চল টিউশানটা ঠিক করি তারপরে কলেজটা অ্যাডমিশান হই ভালো হবে অনেক তো ব্যাচ বুক হয়ে গেলে তো তারপরে হচ্ছে অনেক স্টুডেন্ট হয়ে গেলে তো নেয় না না ফট করে টাইম তখন চেঞ্জ করে দেয় তখন আমাদের আমাদেরও নিশ্চয়ই একবার মান্থলির হচ্ছে টাকাটা একবার ক্লিয়ার করে নিস কত করে নেবে কম করতে বলিস আচ্চা ঠিক আছে তাহলে রাখিস এই তো কালকে ধর একবার হচ্ছে সাড়ে তিনটা বা চারটার দিকে বিকালে আমি আসবো তাহলে যাবো তোদের বাড়ির থেকে যাবো ওইত্তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ